রোহনদা বলছেন আপনার গাড়িতে করে মানে টোটোতে করে বা অটো যেটা রয়েছে সেটাতে করে আমি শান্তিনিকেতন যেতে চাই বা ওখানে গিয়ে যে ভালো ভালো ছবি তোলার জায়গা মোটামুটি সেগুলো আমাকে একটু ঘুরিয়ে দিতে হবে বা আমাকে জানিয়ে দিতে হবে আর অন্য আপনাদের যে অটোটা রয়েছে ওটাতেই যাব অটোতে গেলে কি বলুন তো বাইরের প্রাকৃতিক দৃশ্যটাও দেখা গেল আপনি তো ওখানের স্থানীয় আমাকে সেই সম্বন্ধে একটু বলেও যাবেন আমি অবগত হয়ে যাব হ্যাঁ সেইগুলো তো দেখতেই হবে সব জায়গাটা তো অটো ঢুকবে না সেগুলো তো হেঁটে যাব বাট আপনি সহযোগিতাটা করবেন আর না না সেইগুলো জানি না সেইগুলো সম্বন্ধেও বলে দিন সুবিধা হয়

আচ্ছা আচ্ছা আমরা চারজন যাব আপনার টোটোতে চারজন যাওয়া যাবে তো বা অটোতে আচ্ছা আচ্ছা অটো অটোতে আচ্ছা চারজন গেলে বলছেন পার হেড পাঁচশো টাকা করে একটু ওটা যদি কম করতেন ভালো হতো আমরা তো অন্য জায়গা থেকে আসি হ্যাঁ শুনেছি আচ্ছা আচ্ছা আচ্ছা আর কি বলা যাবে আপনি তবে অন্যান্যদের মতন করবেন না অনেকের কাছ থেকে শুনেছি ওখানে যেয়ে অটো রয়েছেন ওনারা বলেন এক আর বলে সারাদিন ঘোরাবো অন্য অন্য জায়গায় ঘুরিয়ে নিয়ে ঠিকঠাক জায়গাতে ঘোরায় না এবারে ওই জন্য খালি আপনাকে বললাম মানে

যাই হোক আমি আপনার উপরে ভরসা করেই তাহলে কি আগের থেকে কি বুকিং করতে হবে অ্যাডভান্স কত দিতে হবে আপনাকে আচ্ছা তাহলে আপনি আপনার ফোন পে নম্বরটা আর দিয়ে দিবেন আমি তাহলে অ্যাডভান্স করে দেবো হুম ঠিক আছে আর ওখানে যদি স্থানীয় আরও কোনো ঘোরার জায়গা বা ছোটো খাটো পার্ক আরে থাকে সেগুলো একটু দেখাবেন যদি আপনার জানা থাকে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দাদা